ভ্রমণ বলতে আমি গিয়েছি বোলপুর শান্তিনিকেতন মেলায় ওখানে গিয়েছিলাম ওই মেলায় আমি গিয়েছিলাম বসন্ত উৎসবে প্রচুর বড় মেলা হয় ওখানে শান্তিনিকেতনে ওখানে আশেপাশে বাংলো আছে প্রচুর লোক আসে বাইরে থেকে বিদেশি আসে এসে ওরা বাংলোয় থাকে আর মেলা মেলা দেখতে যায় আর বাংলোগুলো খুব সুন্দর বাংলোগুলো মানে দেখার মতন বাংলোগুলো খুব সাজিয়ে সুন্দরভাবে রেখেছে ওখানের লোকেরা হেভি ওখানে আদিবাসীরা আছে ওই আদিবাসীদের বাড়ি গেছি ওরা ছোট ছোট ছোট ছোট ঘর ওদের ঘরে ঢুকে খুব মজাও করেছি ওদের বাড়িতে গিয়েছিলাম আর মেলা বলতে মেলা প্রচুর বড় মেলা হয় মেলায় প্রচুর দোকান বসে ওখানে বসন্ত উৎসবে গিয়ে রং মেখেছি অনেক অনেক খুব আনন্দ লেগেছে ওখানে ওই মেলাটা ঘুরে প্রচুর দোকানপাট বসে খেলনা দোকান খাবার দোকান আরও অনেক কিছুই ঠিক আছে আর কৃষ্ণ রাধিকা আছে বসে আছে ওখানে ফুল সাজানো ফুল দিয়ে সাজানো আছে তাদেরকে খুব সুন্দর মেলা খুব লোকজনও খুব ভালো ওখানে আর আদিবাসীদের ব্যবহারও খুব ভালো খুব ভালো লেগেছে ওখানে